আপনি মহাবিশ্বে এবং এর রহস্য সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় কী দেখতে পান আমি মহাবিশ্ব সম্পর্কে আকর্ষণীয় ও রহস্য জিনিস একটা নয় অনেকগুলাই দেখেছি যেমন এই কিছু দিন আগে আকাশে চাঁদ উঠেছিলো আমরা পৃথিবী থেকে দেখতে পাচ্ছি আকাশে চাঁদ উঠেছিলো এবং সে চাঁদের নিচে একটা তারা উঠেছিলো চাঁদের খুব কাছে খুব সুন্দর লাগছিলো দেখতে সেটাও একটা রহস্যময় জিনিস এবং আরো যে একটা দিন বছরের একটা দিনে সূর সেটির নাম সূর্যগ্রহণ সবাই বলে সূর্যটা আমাদের যে আলোটা দেয় সে আলোটা আর দেয় না কিছু একটা জিনিস এসে সেটা আড়াল করে দেয় বা খেয়ে নেয় সবাই বলে সেটাকে সূর্যকে না কি সূর্যকে না কি রাহু এসে খেয়ে নেয় সবাই এটা কুসংস্কার আমাদের এখানে প্রচলিত কিন্তু এটা আদৌ সত্যি না কি জানি না কিন্তু আমরা দেখেছি সূর্য যে আলোটা দেয় সে আলোটা আর তারপরে প্রদান করে না তার কিছুক্ষণ পরে আবার সে আলোটা প্রদান করে এবং আরো রহস্যময় জিনিস দেখেছি কিছু জিনিস আমরা পৃথিবী থেকে দেখতে পায় আকাশে কিছু জিনিস পাখির মতো উড়ে যাচ্ছে কিন্তু তারপরে সেটা জানতে পারি সেটা কোনো এরেপ্লেন বা রকেট বা হেলিকপ্টার কী সুন্দর পাখির মতো লাগে উড়ে যেতে সেসব রহস্যময় জিনিস আরো আকাশে কিছু রহস্যময় জিনিস ঘটে আকাশে যে মেঘগুলো আছে সব ছন্নছাড়া সেই মেঘগুলো কী সুন্দর অনেক অনেক আকৃতির আকার ধরণ গ্রহণ করে যেমন ধরুন ঘোড়া বা এরকম অনেক ধরণের জিনিস উড়ে উড়ে যায় সেসব কুসংস্কার জিনিস বা সেগুলো সব রহস্যময় লাগে আমার